আমার রাজ্য শুধু পশ্চিমবঙ্গই নয় সারা ভারতবর্ষের সংস্কৃতির ক্ষেত্রে বাংলা ভাষার অবদান অনস্বীকার্য বাংলা ভা বাংলা ভাষা দিয়ে রচিত ভারতবর্ষের প্রথম জাতীয় সংগীত এবং জাতীয় গীত কিন্তু বাংলা ভাষাতেই রচিত করেছিলেন বাংলারই সাহিত্যিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় মূলত সংস্কৃতি থেকে মৈথিলী এবং মৈথিলী থেকে বাংলা ভাষায় হয়েছে বাংলা ভাষার মধ্যেও বিভিন্ন রকম উপভাষা থাকে যেমন রাঢ় ঝাড়খন্ডি তাম্রলিপি রাজবংশী ইত্যাদি শুধু ভারতবর্ষ এবং পশ্চিমবাংলাতে নয় আমাদের প্রতিবেশী দেশের জাতীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষার মধ্যে যে মাধুর্য আছে বাংলাভাষাতে যে পরিমাণে সাহিত্য রচনা হয়েছে যে পরিমাণে প্রবন্ধ লেখা হয়েছে এবং যে পরিমাণের কবিতা গান এ সকল কিছু রচিত হয়েছে সেই সকলের মধ্যে একটা মানুষের সারা জীবন কেটে গেলেও সমস্ত কিছু বাংলা ভাষা লেখা সে পড়ে শেষ করতে পারবে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে তারার সাধক কালীর সাধক রামচরণ সবাই কিন্তু বাংলা সাহিত্যকে নিয়েই তারা দেবীর আরাধনা করেছেন এবং